হ্যালো ট্র্যাভেল এজেন্সি আমি উত্তর চব্বিশ পরগনার কালীতলা থেকে বলছি বলছি যে আমরা পুরী বেড়াতে যাবো আমার বাড়ির সবাইকে নিয়ে তো রাত দুটো থেকে আড়াইটার মধ্যে ট্রেন তো এখান থেকে ষ্টেশন আমার বাড়ির থেকে প্রায় তিন ঘন্টার রাস্তা হবে সে কারণে স্টেশনে যাওয়ার জন্য একটা আমরা ক্যাব ভাড়া করতে চাই তো ওই সময়ের জন্য কোনো ক্যাব ভাড়া পাওয়া যাবে কি কত ভাড়া দিতে হবে যদি একটু বলেন তো ভালো হয় আমাদের এই কালীতলা থেকেই কিন্তু নিয়ে যাবেন স্টেশনে স্টেশনে পৌঁছে দেবেন আমরা রাত্রি এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরবো আপনাকে কি কিছু অগ্রিম টাকা দিতে হবে না কি পৌঁছে আপনার ড্রাইভারকে দিলেই হবে যদি বলেন তো একটু ভালো হয়